বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা প্রায় শোচনীয় অবস্থার মুখোমুখি হয়ে পড়েছে কারণ বিদ্যালয়ে যেসব ছাত্র ছাত্রীরা পড়তে যায় তাদের সি ঠিকমতোভাবে পড়াশোনা হয়নি কারণ ইস্কুলে যেসব টিচারদের শিক্ষকদের দরকার ঠিকমতো শিক্ষক ইস্কুলের আমাদের প্রত্যেকটা ইস্কুলে থাকে না কারণ আমাদের সরকার সঠিকভাবে সঠিক সময়ে শিক্ষকদের নিয়োগ করতে পারেনি এইজন্য আমাদের প্রত্যেকটা ইস্কুলের ছাত্র ছাত্রীরা ইস্কুলের পর প্রাইভেট পড়ার জন্য বেশি আগ্রহী হয়ে ওঠে প্রাইভেট পড়লে ইস্কুলের থেকে ছাত্র ছাত্রীরা একটু ভালোভাবে পড়তে পড়াশোনা করার জন্য তৈরি হতে পারে কারণ প্রাইভেট প্রাইভেট টিউটর আমাদের ছাত্রছাত্রীদের প্রাইভেটে খুব যত্ন সহকারে পড়ান